পুরাতন জিনিস আমার যেগুলো আছে এগুলো আমার শখের জিনিস তো এগুলো আমার বিক্রি করার কোনো মানে ইচ্ছা নেই এগুলো থাকা মানে এগুলো আমার খুব একটা পুরাতন স্মৃতি যে এগুলো পরবর্তীকালে যেমন আমাদের সবাই যেন এগুলো বাচ্চা কাচ্চা ভাই বোন যেন দেখতে পারে যে আমাদের দাদা হোক বাবা হোক যে হোক এই যে জিনিসগুলো নিয়েছে এই জিনিসগুলো যে আমরা তো কোনো দিন দেখিনি তার এই স্মৃতিগুলো আমি যত্ন করে রেখে দিই তার মধ্যে কেউ যদি খুব এসে রিকোয়েস্ট করে তখন সেগুলো বিক্রি করা হয় তো বিক্রি তো বিক্রি যখন করা হয় সেগুলো মানে আমার কাছে পুরাতন জিনিস বেশি যদি থাকে তবেই আমি বিক্রি করি নাহলে আমার কাছে একটা আছে যে অনেক দাম দিচ্ছে বলে সেটা বিক্রি করতে হবে তার কোনো সেটা মানে নেই বা এই পুরাতন জিনিসগুলো নিয়ে যে বিক্রি করব করে যে সংসার লাগবে লাগবে সেই সব ব্যাপারে কোনো কিছু নেই এটাই আমার মনের এ যে এই সব পুরাতন জিনিসগুলো আমার কাছে থাক থেকে যেন সেগুলো ভবিষ্যতে আমাদের যে আত্মীয়স্বজন বলুক বা বাচ্চা কাচ্চা সবাই বলুক যে না একটা জিনিস যে রেখেছে অনেকটা গুছিয়ে রেখেছে সেটাই থেকে আমার কাছে বড় জিনিস যে ভবিষ্যতে যেন আরও আমি অনেক পুরাতন জিনিস যদি পাই আমি সেগুলো সঞ্চয় করে সেগুলো আমার কাছে আমি রেখে দেব দিলে পরবর্তীকালে আমি সেগুলো লোককে দেখাতে পারব